হ্যাঁ বলছিলাম তাহলে তো বাড়ি যাবো তো আমি হলদিয়া থেকে ট্রেন ধরে তাহলে কলকাতা যাবো কলকাতা থেকে নয় তখন ট্রেন ধরে সোদপুর যাবো তা আপনি কীভাবে আসবেন আচ্ছা আপনি গাড়িতে আসবেন ও আচ্ছা আর না আপনি মেদিনীপুর থেকে কটায় বেরোবেন ও সকালের দিকে আচ্ছা সকালের দিকে তাহলে বেরোবেন আমি না আমি হচ্ছে ওয়েটটা তো আমরা তো কলকাতাতেই এক সঙ্গে মিলিত হবো কলকাতা থেকে তখন আর বাড়ি যাবো না আমি হাওড়া থেকে উঠবো হলদিয়া থেকে না বলছি আমি হলদিয়া থেকে হাওড়া চলে যাবো দিয়ে দিয়ে তারপরে কলকাতা যাবো ঠিক আছে দিয়ে কলকাতায়ই তাহলে এক সঙ্গে দেখা হয়ে যাবে সেখান থেকে এক সঙ্গে ট্রেনে চলে যাবো না আপনি হচ্ছে টাইমে কিন্তু পৌঁছে যাবেন নইলে কিন্তু না পৌঁছালে আমরা মানে যে ট্রেনটায় যাবো সোদপুর যাবো সে ট্রেনটা নইলে মিস হয়ে যাবে তখন আবার সমস্যায় পড়তে হবে হ্যাঁ আমি আমি ফোন না আমি ফোন হ্যাঁ আমি ফোন করবো তার আগে ট্রেনের টাইমটা আপনি জেনে নেবেন তারপরে না হয় আমি ফোন করবো আপনি দেখুন ট্রেনের টাইম কটায় আছে কোন কোন ট্রেন রয়েছে সেই টাইম অনুযায়ী দেখুন ট্রেনটা ধরতে হবে বুঝলেন না সেটা ঠিক আছে সকাল সকাল তো বেরোতেই হবে কারণ না বেরোলে কী করে হবে কিন্তু ট্রেনের টাইমটা ভালো করে দেখে নিবেন না ট্রেন মানে মিস হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন আর আমি ঠিক টাইমে পৌঁছে যাবো কোনো চিন্তা নেই আপনি টাইমটা আজকের রাত্রেই জেনে নিন বুঝতে পারলেন নইলে কিন্তু হয়ে যাবে ট্রেনের টাইমটা আজকেই জেনে নিন আর সেরকম অনুযায়ী হচ্ছে বেরোবেন আর কতোক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না বেশিক্ষণ লাগবে না এক্সপ্রেস ট্রেন ধরলে বেশিক্ষণ লাগবে না এক্সপ্রেস ট্রেনই ধরতে হবে ঠিক আছে আপনি আগে ফোন না না ঠিক আছে আপনি হচ্ছে আগে ফোন করে আগে জানুন টাইমটা ঠিক আছে ট্রেনের টাইমটা কখন আগে সেটা জানুন দিয়ে তারপরে আমাকে নয় ফোন করবেন তখন কথা হবে ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কলকাতাতেই হ্যাঁ হ্যাঁ রাখছি হ্যাঁ